বাংলা ভাষাকে সংরক্ষণ করার ওই অনেক উপায় আছে যেমন প্রতিটা সরকারি প্রতিটা সরকারি ইস্কুলে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে এমনকি ইংরেজি মিডিয়ামের ছেলেরাও যাতে বাংলা ভালোভাবে বলতে পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে ওই এছাড়া প্রত্যন্ত ইস্কুলেও ও প্রত্যন্ত ইস্কুলেও বাংলা ভাষা চালু করতে হবে ও তাছাড়া প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেখানে বাঙালিরা পালন করে বাংলা ভাষাকে সেটা সাড়ম্বরে পালন করতে হবে আর বিভিন্ন বইপত্র লিখতে হবে যাতে ও বিভিন্ন সাহিত্যিকদের উদ্যোগ নিতে হবে যাতে বাংলা ভাষাকে সংরক্ষণ করে যেতে পারে তারা যেন বইপত্র লিখে যেতে পারে